হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক জায়গায় ফোন করেছেন এটা সবুজ সংঘ নার্সারি কেন কিছু কী দরকার

হ্যাঁ আমি ফাঁকা আছি হ্যাঁ কী বলার বলুন এবারে আপনি যে গাছটা পছন্দ আপনার সেই গাছটা নিতে পারেন কিন্তু এবারে আমার মতে হচ্ছে গাঁদা গাছ টগর গাছ এই সব গাছগুলো লাগালে খুব সুন্দর লাগে এবং আমাদের এ নার্সারিতে একটা নতুন ধরনের গাঁদা গাছ এসেছে সেই গাঁদা গাছের সুগন্ধটা খুব সুন্দর মানে যেরকম গাঁদা গাছের সেন্ট হয় তার থেকে এটার সুগন্ধটা খুবই দারুণ এবং সকাল বেলায় ঘুম থেকে উঠলেই সেই গাঁদা গাছের সুগন্ধটা ছড়ায় সকালে তো খুব আপনাকে ঘুম থেকে ওঠার পরে খুব সুন্দর বা ভালো লাগবে ওটা কি আপনি নিতে চান হ্যাঁ হ্যাঁ ডালিয়া গাছ আরে ওগুলো টবে অবশ্যই লাগানো হ্যাঁ বনসাই এবারে এক ধরনের আম গাছ আছে যেগুলো একটু মানে কম ছোটো সাইজেই ভালো আম হয় এবং খুব সুস্বাদু বা মিষ্টি হয় সেই আম গাছগুলো টবে প্রথমে লাগাবেন দিয়ে টবটা যখন একটু বড় হয়ে যাবে তখন টবটা ফাটিয়ে সে নিজেই মাটিতে মানে সে হয়ে যাবে মাটিতেই বুঝেছেন হ্যাঁ অবশ্যই খোলা থাকবে আপনি কখন আসবেন বলুন ও হ্যাঁ ও দশটার সময় আসুন হ্যাঁ খোলা থাকবে হ্যাঁ ঠিক আছে হুম আচ্ছা